আমাদের ভারতের স্বাস্থ্যসেবা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম যেমন আমাদের গ্রামাঞ্চলে আমাদের গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা আছে মোটামুটি যেমন হোমিওপাথি অ্যালোপাথি রোগী যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ নিয়ে যাওয়ার মতো গ্রামে সুব্যবস্থা মোটামুটি আছে তারপরে আমাদের এখানে আসা দিদিমণিরাও আছে গর্ভবতী মায়েদের দেখাশোনা করার জন্য তাদের তাদের পরিষেবা মোটামুটি ভালো তাদের পরিষেবা মোটামুটি ভালো যাই হোক আমাদের গ্রামে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ির মানুষেরা তৎক্ষণাৎ গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে রোগীর শারীরিক পরিস্থিতি যদি ঠিক পরিবর্তন না হয় তারপরে আমাদের গ্রামীণ হসপিটাল আছে গ্রামীণ হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে অনেক দীর্ঘক্ষণ লাইনের পরে লাইন লাইনের পরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকার পরে তারপরে ডাক্তারের ব্যবস্থা পাওয়া যায় সেখান থেকে সেখান থেকে রোগী ঠিকঠাকভাবে চিকিৎসা না হলে সেখান থেকে আমাদের নিয়ে যায় জেলা হসপিটাল জেলা হসপিটালে আছে জেলা হসপিটালে আছে অক্সিজেনের ব্যবস্থা আছে মোটামুটি ভালো চিকিৎসা আছে সেখানে আমাদের স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে চিকিৎসা করা হয় আমাদের চিকিৎসা করার পরে বাড়ি আসার জন্য টাকাও দেওয়া হয় তারপরে সেখানেও যদি রোগীর যে বিষয়ের উপরে রোগ সেটা যদি না হয় ভালো তারপরে সেখান থেকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় পিজি আরজি কর এই সব জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে রোগীকে ভর্তি রাখা হয় ভর্তি রাখার পরে রোগীর চিকিৎসা হয় ভালো চিকিৎসা হয় আমরা এই আরজি কর বল পিজি বল আমরা নাম করা হসপিটাল বলে আমাদের গ্রাম থেকে গ্রামের মানুষেরা ভালো চিকিৎসা হয় সেখানে আরজি কর বল পিজি বল সেখানে সেখানে নিয়ে যায় কত কষ্ট করে নিয়ে যেতে হয় অনেক রাস্তা রাস্তায় যেতে যেতে গাড়ির জ্যাম হয়ে যায় অনেক দূর অনেক দেরিও হয়ে যায় দেরি হয়ে যাওয়ার পরেও আমরা সেখানে পৌঁছাই পৌঁছাবার পরে এবারে দেখা যাচ্ছে কি নামী হসপিটাল বলে আমরা সেখানে যাচ্ছি চিকিৎসার জন্য চিকিৎসার জন্য গিয়ে সেখানে হচ্ছে কী রোগীর সাথে কত খারাপ ব্যবহার করা হচ্ছে এই যে বেশি দিন না ঘটে গেল একটা মেয়ের সাথে কী অসভ্যতা অসভ্যতা মানে মেয়েটার রেপ করা হয়েছে কী শারীরিক যন্ত্রণা একটা মাত্র বাচ্চা যার যে বাবা মার আছে সেই বাবা মার মনটা ফেটে যাচ্ছেে হৃদয়টা ফেটে যাচ্ছে বাবা মাটা কাঁদছে মনে হচ্ছে তাদের বুকের পাঁজরের হাড় একটা খুলে গিয়েছে এই সব নামী দামি হসপিটাল সেখানে যদি এই রকম হয় তাহলে আমাদের মতো আমাদের মতো গ্রামের মানুষেরা কী ভাবে কী করে কোন ভরসায় কাদের ভরসায় ছুটে যাব আমরা আমরা বিশ্বাস করি ভালো চিকিৎসা হয় সেইখানে এইসব এই সবগুলো হচ্ছে সেই সব নিয়ে আন্দোলন হচ্ছে এখনো হচ্ছে কত ভাইয়েরা কত দাদারা কত বোনেরা কত মারা এই সবগুলোকে নিয়ে আন্দোলন করছে যেন পরবর্তীকালে এইগুলো না হয় তারপরে সেখান থেকে সেখান থেকে আমাদের সেখান থেকে আমাদের চিকিৎসা করার জন্য অনেক দূর নিয়ে যাওয়া হয় অনেক দূর বলতে যেমন আছে তামিলনাড়ু ব্যাঙ্গালোর সেখানে যেতে হয় দুই তিন দিনের রাস্তা ধরে সেখানে আমরা যাই ভালো চিকিৎসা পাওয়ার জন্য সেখানে চিকিৎসা পাওয়ার জন্য আমরা যাই যাওয়ার পরে সেখানে যেয়ে দেখি তাদের ভাষা তামিলি ভাষা আমাদের তামিলি ভাষা বলতে খুবই অসুবিধা হয় এই অসুবিধার মাধ্যমে সেখানেও ভালো পরিষেবাও আছে যেমন যেমন সেখানে তামিলি ভাষা বলার জন্য অনেক লোক আছে আমাদেরকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে তাদের ভাষায় তাদের মতো করে ডাক্তারদের সঙ্গে আমাদের রোগের সমস্ত সব কিছু তারা বলে বলার পরে সেখানে আমরা ডাক্তার দেখাই তারপরে দু টাকা দিয়েও টিকিট কাটার ব্যবস্থা আছে সেখানে দু টাকা দিয়ে টিকিট কেটে আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখাই এবার ওখানে পরিষেবা খুবই ভালো ডাক্তার দেখাবার পরে ওখানে বেশ কিছুদিন থাকতে হয় কিছুদিন না থাকলে একেবারে চিকিৎসা হয় না বেশ কিছুদিন থাকতে হয় টাকা পয়সা ব্যয় করে যেয়ে কিছু দিন থাকি থাকার পরে ডাক্তার ডেকে একটু ভালো মতন হয়ে গেলে আমরা আবার সেই দুই তিন দিনের রাস্তা ধরে আমরা বাড়ি আসি